দেখুন পরিবারে মহিলারা আমাদের মাছ ধরায় সুবিধা করে এই কারণে কারণ এমন এমন পরিবার আছে যে যে সমস্ত পরিবারে দেখা যাচ্ছে পুরুষেরা বাইরে কাজ করতে যায় এবং কাজ করতে যাওয়ার ফলে দেখা যাচ্ছে সংসারে অনেক সময় মাছেরও প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে মহিলারা আমাদের পুরুষের মতো মানে সহযোগিতা করে তারা নিজেদের পুকুরে অনেক সময় দেখা যায় জাল দ্বারা মাছ ধরছে ধরে সংসারের খাওয়াদাওয়া এবং সংসার নির্বাহ করছে এবং তারপরে তারা আরও বাইরের নদী গাঙ নদী না অবশ্য আমাদের এখানে অনেক অনেক পুকুর আছে যেমন খালও আছে সেসব খালে বিলে এগুলো মাছ ধরো সব হতে পারে তারা জাল নিয়ে যায় এবং হাত দিয়ে অনেকগুলো মাছ ধরে নিয়ে আসে এ নিয়ে আমাদের সংসার নির্বাহ করে যে ক্ষেত্রে এইগুলো করে শুধু একমাত্র যে ক্ষেত্রে পুরুষেরা বাইরে কাজকর্ম করতে যায় এবং বাড়িতে থাকার সময় পায় না দেখা যাচ্ছে বাড়ির সংসারের যে খাওয়াদাওয়া দিয়ে দেখার সময় নেই তারা বাইরে কাজকর্ম করার যারা অভাবের সংসারে হয়তো দেখা যাচ্ছে তারা বাইরে থেকে যাচ্ছে সেই সময় ক্ষেত্রে মহিলারা এই সমস্ত মাছগুলো ধরার সহযোগিতা করে তাছাড়াও বিশেষভাবে মহিলারা আমাদের বিশেষ কাজ কাজ করে এইখানে যে যে সমস্ত কাজগুলো করে যে আমাদের সংসারে সেই কাজগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যে থাকতে গেলে আমাদের প্রধানত মহিলাদের কাজ হলো তাদের সংসারে সকাল থেকেই কাজ শুরু সকাল থেকেই কাজ শুরু যে তাদের সকালটা হওয়ার পরে দেখা যাচ্ছে তাদের রান্নার বাসনপত্র ধোয়া মোছা করা এবং তাছাড়া আপনার যে সমস্ত বাইরে যে পশুপা পশুগুলো আছে যেমন গরু ছাগল এগুলো তাদের সকালে উঠে সেগুলো বের করা এবং তাদের আবার সকাল করে সেইসব জিনিসপত্র বাসনপত্রগুলো নিজে ধোয়া করার পরে আবার রান্না করে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এইগুলো সংসারে প্রধানত মহিলাদের সকালে উঠেই প্রথম কাজ হলো তাদের বাসনপত্র নিয়ে মাজা ধোয়া করে এবং তাছাড়া রান্নাবান্না করা আর এবং তো পশু তো পশু গুলো তাদের তো খাদ্যের ব্যবস্থা করতেই হয় এবং সেই ক্ষেত্রে তাদের সময় কেটে যায় সেইভাবে রান্নাবান্না করার জন্য আর আরেকটা কারণ হচ্ছে যেটা মহিলারা সমুদ্রে যায় না সমুদ্রে নদীতে একটা ঘটনা হচ্ছে যেটা আমরা পুরুষেরা যতটুকু সাহস করে নদী নালায় মাছ ধরতে যাই কিন্তু মহিলারা আদতে ওদের জীবনটা খুব নরম ওরা এমনি ভয়ে সবসময় ভয়ে আতঙ্ক হয়ে থাকে এবং সেখানে সমুদ্রে দেখা যাচ্ছে যে বহু রকম ঢেউ এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রের পাশাপাশি অনেক জঙ্গল আছে জঙ্গলের বাঘ বাঘ ফাঘ হেনতেন থাকে এবার সে ভয়তে তারা জঙ্গলে বিশেষ করে জঙ্গলের সাইড এবং অন্য অন্য যে নদীগুলো আছে তার ভেতরে মাছ ধরতে সাহস করে না কারণ সবচেয়ে বড়ো কথা কী জানেন সবচেয়ে বড় কথা যে নদীতে মাছ ধরতে গেলে মূলত তাদের একটাই ভয় হচ্ছে জল জলের চেয়ে বড় ভয় হচ্ছে ঢেউ ঢেউয়ের ভয়ে তারা নৌকা ফৌকায় থাকা এবং নৌকাটাকে যদি ডুবে যায় এবং সেখানে তাদের আতঙ্কে থাকে মনের মধ্যে কারণ মহিলারা সবসময় নরম ভীত অবস্থায় থাকে এবং তাদের সাহসও হয় না যে আমরা নদীতে মাছ ধরতে যাই এটাই হচ্ছে মূলত মেয়েদের ক্ষেত্রে সমুদ্রে মাছ ধরতে যাওয়াটাই সাহস করতে পারে না এটাই তাদের কাজ